তাদের পরিবার যুক্ত থাকলেও অনেকেই কৃষিক্ষেত্রে নিয়োজিত না হওয়ার যে কারণগুলি আমার মনে হয়েছে সেগুলির মধ্যে প্রথমেই যে কারণটি হলো সেটি হলো জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে অনেক শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা উন্নতির ফলে মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নত করে কৃষিকাজ একটি কঠোর এবং ঝুঁকিপূর্ণ কাজ এটি অনেককে একটি স্থিতিশীল ও লাভজনক পেশা হিসেবে দেখে না শিল্পায়ন শিল্পায়নের ফলে অনেক বেশি গ্রামীণ লোক শহরে চলে আসে শহরে তারা উচ্চতর বেতন আরো সুযোগ সুবিধা আরো বেশি স্বাধীনতা খুঁজে পায় কৃষি প্রযুক্তির উন্নতি ফলে কৃষিকাজ আরো স্বয়ংক্রিয় এবং দক্ষ হয়ে উঠেছে এর ফলে কৃষিতে কর্মসংস্থানের সুযোগ কমেই গেছে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত যা আমাদের খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে কৃষি আমাদের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি একটি গ্রামীণ সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ কর্ম সংস্থানের উৎস কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মস্থান বাড়াতে ভারত সরকার যে সকলগুলো পদক্ষেপগুলি নিতে পারে তার মধ্যে আমার মনে হয়েছে প্রথমেই কৃষি গবেষণা এবং উন্নয়নকে উৎসাহিত করতে হবে কৃষি গবেষণা এবং উন্নয়ন উৎসাহিত হলে কৃষির পরিমাণ আরো বৃদ্ধি পাবে এবং পরবর্তী বংশধর কৃষিতে নিয়োজিত হওয়ার চিন্তা ভাবনা রাখবেন দ্বিতীয়ত কৃষি সম্পর্কে সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত লোকের খুবই অভাব আছে তার জন্য কৃষি প্রশিক্ষণপ্রাপ্ত জন্য ট্রেনিং দিতে হবে তৃতীয়ত কৃষকদের তার ব্যাপ কৃষি পরিচালনা করার জন্য ঋণ প্রদান করা গেলে অনেক সুবিদা হয় কারণ তারা অনেক সময় তাদের কৃষি জমিতে বীজ লাগানো বা সারের জন্য তাদের কাছে পরিমাণ মতো অর্থ থাকে না এই পদক্ষেপ গ্রহণগুলি গ্রহণ করলে আমরা কৃষিকাজকে আরো শক্তিশালি করতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো বলেই আমার বিশ্বাস